হ্যালো হ্যাঁ ড্রাইভার বলছেন আপনি হ্যাঁ আমি অর্পিতা সর্দার কথা বলছি আমি আপনার গাড়িটা দু তিন দিনের জন্যে বুক করতে চাই হ্যাঁ আমরা পুরীতে যাবো আপনি এবার বলুন আমাকে যে আমাদের পুরো ফ্যামেলি যাবো এবার পার ভাড়া কতো কিলোমিটার করে কতো ভাড়া নেন আপনি আচ্ছা প্রত্যেক কিলোমিটারে দশ টাকা করে আচ্ছা ও পাঁচশো টাকা পার দশ টাকা আচ্ছা দু দিনের জন্যে আমরা যাবো দেখুন তাহলে আপনি মোট হিসেব করে তাহলে আমাকে বলুন যে কতো কী ভাড়া হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আমরা পুরীতে তো তো যেতে চাই তো দেখুন আমার বাড়ি এখানে হ্যাঁ হ্যাঁ হুম হুম হুম আপনাকে তাহলে আমি লোকেশানটা পাঠিয়ে দেবো আপনার যখন পাঁচ ঘন্টা লেট হবে তাহলে আমরা রেডি হয়ে নিই যাতে আপনি তাড়াতাড়ি আসতে পারেন একটু সময় মতো আসলে খুবই ভালো হয় হ্যাঁ হ্যাঁ আর আপনার গাড়িতে আমার পুরো ফ্যামেলি ধরে যাবে তো নাকি দুটো গাড়ি লাগবে আচ্ছা আচ্ছা না না কোনো সমস্যা নেই আপনি একটু তাড়াতাড়ি পৌঁছে যাবেন যাতে একটু আমরা তাড়াতাড়ি বেরোতে পারি অনেকটা দূরের রাস্তা বুঝতেই তো পারছেন পাঁচশো কিলোমিটারের রাস্তা আবার রাত হয়ে গেলেও সমস্যা একটু তাড়াতাড়ি আসলে সুবিধা হয়